সম্পূর্ণ ভারত তথা বিশ্বের কাছে পশ্চিমবঙ্গ বা বাংলা সাংস্কৃতিক এবং সামাজিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানি এই বাংলাই থেকে উঠে এসছে কাজী নজরুল ইসলাম অন্য দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্বকবি এবং মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসুর মতো শহীদেরা এবং পরবর্তীতে আমরা দেখেছি সত্যজিৎ রায় মৃনাল সেন ঋত্বিক ঘটকের মতো সিনেমাপ্রেমীক এবং সে যুগের যুবদ্রষ্টা হিসাবে তারা একেকটি সিনেমা পরিচালনা করেছে যেগুলো শু শুধুমাত্র সেসময়কার বাংলার আর্থসামাজিক পরিবেশকে তুলে ধরে এমনটাই নয় তার পাশাপাশি বাংলার সাংস্কৃতিক এবং অভ্যন্তরীণ বৈচিত্র্যকে সম্পূর্ণরূপে তুলে ধরে ভারতের প্রত্যেকটি প্রান্তে নিজস্ব কিছু গড়িমা রইলে থাকলো আমরা এ কথা বলতে এক ফোঁটা ভাববো না যে এই ভারত কে প্রথম নোবেল প্রাইস দিয়েছিলো বাংলারই কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও বিপ্লবী গানের ক্ষেত্রে নজরুল এবং পরবর্তী ক্ষেত্রে যেহেতু সিনেমা এবং অন্যান্য আমোদ প্রমোদের ক্ষেত্রে গান বাজনা সেইগুলোকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জনগষ্ঠী হিসেবে তুলে ধরে নিজেকে নানা ভাবে প্রকাশিত করেছে ভারতসহ বিশ্বের নানা প্রান্তে বাঙালির একাংশ সেই গর্ব তো আমাদেরও আমরা বাঙালিরা প্রেম করতে শিখেছি শরৎচন্দ পড়ে এটা বাঙালির গর্ব তাই আমরা বাঙালিরা ভারতের অন্যান্য যেকোনো স্টেটের যেকোনো প্রান্তের মানুষের থেকে কয়েক ধাপ এগিয়ে আমাদের শরৎচন্দ্র রয়েছে আমাদের বঙ্কিমচন্দ্র রয়েছে আমাদের ঈশ্বরচন্দ বিদ্যাসাগরের মতো একজন পুরোধা রয়েছে যার হাত ধরে আমরা নতুন বর্ণ শিখতে পেরেছি আর যার হাত ধরে বর্ণপরিচয় আমাদের হয়েছে আবার অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ রয়েছে যেই স সহজপাঠকে আমরা পাথেয় করে আজকে যে উচ্চস্তরে পিএইচডি করছে কিংবা স্নাতক স্তরে অন্যান্য বিজ্ঞান ভিত্তিক কোনো বিষয়ে পড়াশোনা করছে সবাই সেই সহজপাঠ পড়েছে সবাই সেই বর্ণপরিচয় আদর্শলিপি বাংলা ভাষায় পড়েছে সেই বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয় আদর্শলিপি এবং অন্যান্য সহজপাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ পড়েই আজকে বাঙালি সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন দেখেছে হীরক রাজার দেশের মতো একটি সামাজিক ছবি তারা অনুধাবন করেছে এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি কমার্শিয়ালাইজেশন বা বৈশায়নের যুগে ঋতুপর্ণ ঘোষ কিংবা অপর্ণা সেন কিংবা মৃনাল সেনের মতো মানুষের হাত ধরে সেই সিনেমা দেখেছে সেই সিনেমা এবং অযান্ত্রিকের থেকে শুরু করে পদাতিক এইসব সিনেমা দিয়েছে বাঙালি যেমন অপুর পাঁচালী দেখতে পারে বাঙালি তেমনি একইভাবে ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি দেখতে পারে তাই বাংলা ও বাঙালি শুধু পশ্চিমবঙ্গ নয় বাঙালির এই যে বহুত্ববাদী বাঙালি আদতে বহুত্ববাদী যার বহুত্ব শুধু সামাজিক ক্ষেত্র নয় তার বহুত্ব সাংস্কৃতিক ক্ষেত্রে এবং পাশাপাশি এটাও বলা চলে রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং সমগ্র আর্থসামাজিক পরিবেশে এই সাংস্কৃতিক সামাজিক প্রভাব বাকি ভারতের কাছে বাঙালির রয়েছে আজীবন রয়ে যাবে